পশ্চিমবঙ্গের মানুষেরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য বিভিন্নরকমভাবে পালন করে যেমন পুজোআর্চার মাধ্যমে কোনও জায়গায় কোনও পুজোর যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের মাধ্যমে তারপর রবীন্দ্রজয়ন্তীতে রবীন্দ্রসঙ্গীতে গানে নাচ করা আবৃত্তি করা এইভাবে এবং তাদের তার মধ্যে আছে কোজাগরী লক্ষ্মী পুজো যে কোজাগরী লক্ষ্মী পুজোতে আমাদের প্রত্যেক বাড়ি বাড়িতেই ধরতে গেলে এই পুজোটা হয় এবং প্রত্যেক বাড়িতে এয়ো বধূরা উপোস করে এই পুজোটা দেয় ব্রাহ্মণ দিয়ে অনেক জায়গায় হোম যজ্ঞ করেও দেওয়া হয় এখানে নাড়ু টারু বিভিন্ন রকম ফল প্রসাদ দেওয়া হয় ঠাকুরকে অনেক রকম ভাজা লুচি সুজি বিভিন্নরকম কাজ জিনিসপত্র করে ঠাকুরকে দেওয়া হয়